বর্তমানে মানুষের পরিবহন খাতে খরচ প্রায় বেড়ে গেছে এবং পরিবহন খাতে একজন ব্যক্তির তো বাড়েনি এটি পরিবারের বেড়েছে পরিবারের প্রতিটি সদস্য ধরুন বাড়ির ছেলে মেয়ে যারা ইস্কুল যাচ্ছে তাদের ভাড়া বেড়ে গেল যারা ধরুন অফিস কাছারি যাচ্ছে তাদের ভাড়া বেড়ে গেল যারা চিকিৎসা করাতে যাচ্ছে তাদের ভাড়া লাগছে যারা কোথাও ভ্রমণের জন্যে যাচ্ছে বা কোন কাজে যাচ্ছে কোনো রিলেটিভের বাড়ি যাচ্ছে কোনো বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে সেখানে যাচ্ছে কিন্তু এই যে দৈনন্দিন যে আয়টা আমাদের মধ্যে আছে সেই আয়টার থেকে পরিবহন খরচটা দিন দিন বেড়ে যাচ্ছে